কৃষিতে ব্যবহারের জন্য যে সব যন্ত্র ব্যবহার করা হয় তার মধ্যে যখন চাষ শুরু হয় তখন চাষ শুরু করার সময় ফাল ফাল দিয়ে যেই মানে চাষ করা হয় শুরুতে লাঙল দিয়ে চাষ করা হয় সেটাও এক এক ধরনের যন্ত্র এবং এখন সেইগুলো উঠে যেয়ে এখন ট্রাক্টর নিয়ে চাষ করা হচ্ছে ফাল দিয়ে ট্রাক্টরের সাহায্যে চাষ করা হয় আর যখন ধান উঠে তখন ধান কাটার মেশিন এখন বেরিয়েছে সেই ধান কাটা মেশিন দিয়ে ধান কাটা হয় এবং ধান ঝাড়ার জন্যও আবার একটা পায়ে পায়ে দিয়ে ধান ঝাড়ার মেশিন একটা সেই ধান ঝাড়া হয় আবার কারেন্টের সাহায্যে কারেন্টের সাহায্যে সেই মেশিনও আবার চালু করে আবার ধান ঝাড়া হয় নানান রকম মেশিন যন্ত্র এখন তৈরি হয়েছে